ঘোড়ায় চড়ার অনেকগুলি চলনভঙ্গি আছে তার মধ্যে আমার জানা কয়েকটি চলনভঙ্গি হল হানসিট রাইডিং ড্রেসাজ এবং হানসিট রাইডিং ড্রেসাজ এবং হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এই তিনটির মধ্যে আমি সাধারণত হানসিট রাইডিং সম্বন্ধে বিশেষ কিছু জানি তা হল হানসিট রাইডিং সাধারণত দুই ধরনের হয় এক ধরনেরকে বলে হান্টার এবং আরেকটি হল ইক্যুইটেশন হান্টার রাইডিংটি হল শিকারি রিংয়ের ঘোড়াদের গতিবিধি ফর্ম এবং আচরণের উপর বিচার করা হয় রাইডারের অবস্থান পোশাক পরিচ্ছন্নতা এবং রাইডার তার ঘোড়াকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে তার উপর বিচার করা হয় হানসিট ইক্যুইটেশেনের ক্ষেত্রে জাম্পিং বা ফ্ল্যাটে থাকাকালীন শুধুমাত্র রাইডারকে বিচার করা হয় রাইডারকে এমনভাবে বিচার করা হয় যেন সে শিকারির মতো ঘোড়াকে ছোটাচ্ছে